হ্যালো শৌভিক পাচ্ছিস কথা হ্যাঁ বলছি শুনতে পাচ্ছিস আমার কথা হুম কেমন আছিস বল হুম এই শুনলাম যে এ বছরে স্কুল থেকে বেলুড় মঠে বেড়াতে নিয়ে যাবে শুনেছিস হুম তো তুই যাবি তো আমার তো খুব আনন্দ হচ্ছে যা যাবো অনেক দিন থেকে আমার যাওয়ার ইচ্ছা জানিস তো হুম পঁচিশে ডিসেম্বর তো হ্যাঁ আমিও সেইটাই শুনেছি কখন কীসে করে যাবে বল তো বাসে না ট্রেনে কিছু শুনেছিস ওই কত করে টাকা দিতে হবে নাকি স্যারেরা নিয়ে যাবে রে কত করে টাকা দিতে হবে জানিস হুম হাজার টাকা না ওই গেলে হয়তো গাড়ি ভাড়া হয়তো কিছু খাওয়াবে নিশ্চয়ই ভালো টিফিন দেবে হাজার টাকা নিচ্ছে যখন নিশ্চয়ই ভালো ভালো খাবার দেবে বে বেলুড় মঠ শুধু নিয়ে যাবে নাকি দক্ষিণেশ্বরেও নিয়ে যাবে ও জানিস তো ওখানে আবার ওখান কোথাও একটা ভোগ পাওয়া যায় জানিস তো ওই ভোগটা হেব্বি ওই বেলুড় মঠে কত করে যেন টাকা দিয়ে টিকিট কাটতে হয় জানিস তুই শুনেছিস না আমি শুনেছি তো হ্যাঁ ওখান টোখান গিয়ে তো আমার তো খুব ইচ্ছে হচ্ছে ওই যে বেলুড় মঠের ভোগটা খুব খাবো আর ওই নদীর ধারে হাওয়া বোস থাকতে হে হেবি ভালো লাগবে তাহলে একসাথে যাওয়া হবে